হ্যাঁ দাদা বলছি ওই তো পাথরঘাটা শেষে যে কালী মন্দিরটা ওটা কেমন একটু কেমন বলুন তো সবাই বলছিল না কি খুব জাগ্রত মা কালী আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে ওখানে পুজো টুজো আপনি কবার গেছেন ওই মন্দিরে তিলপাড়ার কাছে তাহলে তাল আপনি জানেন তাহলে তাঁর সম্বন্ধে বলতে পারেন মানে মা সম্বন্ধে তো বলতেই পারেন যে মাাপপত জাগ্রত তাহলে ও প্রচুরই ভক্তরা আসে না হ্যাঁ আচ্ছা

হ্যাঁ আচ্ছা ও আচ্ছা তাহলে মানে ধরুন সারাদিন আমরা গেলাম সকালবেলা মায়ের পুজো টুজো দিলাম সন্ধ্যে আরতি দিয়ে বলছি মানে রাত্রিতে থাকার যদি ইয়ে করি যে রাত্রে থাকবো তারপরের দিনে মায়ের পুজো টুজো দেখে আরতি দেখে ঘরে আসব থাকার ব্যবস্থা কি আছে ওখানে